এই কোভিড নাইন্টিন হওয়াতে আমাদের জীবনে অনেক কিছুই যে ভ্রমণ বা আমাদের যে আনন্দ সেগুলো সবই কেড়ে নিয়েছিলো কিন্তু আমাদের এলাকায় ভ্রমণ বা পর্যটনকে বা পর্যটকরা যেভাবে আসতেন সেটা হচ্ছে তারা অনেকেই আসতেন এবং সবাই একে একে তারা ভ্রমণ করতেন যদি কিছু দর্শন করার হয় বা যদি কিছু কোথাও যাওয়ার হয় তাহলে একদম সুবিধাজনক মাস্ক পরতেন সবসময় স্যানিটাইজ করতেন হাত এভাবেই তারা নিজেদের ভ্রমণ এবং পর্যটনকে তারা প্রভাবিত করেছেন